হ্যালো আপনি কি পাল ম্যাডাম বলছেন বলছি ম্যাডাম আপনি এখন কোথায় আছেন চেম্বারে তো বন্ধ আছে আপনাকে দেখতে পাচ্ছি না তাহলে কটার দিক করে আসবেন বলছি ম্যাডাম আমার তো প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে মাথার যন্ত্রণা হচ্ছে জ্বর আসছে তিনদিন রাত্রে রাত্রে প্রচন্ড জ্বর আসছে পেটে ব্যথা করছে গলায় গলা থেকে ভালো করে কথা বলতে পারছি না রাতে প্রচন্ড ঠাণ্ডা লেগে যাচ্ছে দিনের বেলায় ঠিকঠাক কমে যাচ্ছে এরকম দিন প্রতিদিন হচ্ছে আমার শরীরটা তো খুব খারাপ আমি আসতেও পারছিলাম না বলছি তাহলে আমি তো অনেকক্ষণ থেকে আপনার চেম্বারের ওখানে দাঁড়িয়ে আছি আপনি যদি একটু তাড়াতাড়ি হচ্ছে আপনার কম্পাউন্ডারকে ফোন করে কিছু লিখে দিতেন বা কোনও টেস্ট করাবো না কি একটু বলে দিতেন তাহলে খুব উপকৃত হতাম আমি তাহলে আপনার কাছেই টেস্টগুলো করবো বুঝলেন অন্য জায়গায় করবো না আপনাকেই যেহেতু দেখাই আগে থেকে আমি তাহলে আপনার কাছে তো হয়ে যাবে এখানেই কিছুক্ষণ বলতে ম্যাডাম আপনার কত দেরি হবে বলছি স্যার একটু দেখুন না একটু তাড়াতাড়ি আসুন না আমি তো অনেক দূর থেকে আসছি আপনি বুঝতেই পারছেন আর যে খুব জ্বর শরীরটা খারাপ দুর্বল খুব আমি উঠতে পারছি না একটু যদি তাড়াতাড়ি আসতেন তাহলে আপনার ফিজটা কত আমি তো ওখানেই এখন বসে আছি নামটা তাহলে নিখিয়ে নেব হ্যাঁ হ্যাঁ আমি তো এখানে আপনি ডাক্তারটা দেখান দেখাই তাহলে আপনার কাছেই করিয়ে নেব অসুবিধা নেই সেই জন্যেই একবারে সব আসছি যে আগের রিপোর্টগুলোও নিয়ে আসছি যাতে আপনার কোনও অসুবিধা না হয় সব আগের রিপোর্ট আরে সব নিয়ে আসছি আমি হয়ে যাবে তো কাজ আপনি ঠিক আছে ম্যাডাম তাহলে আপনি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করুন তাহলে আমি এখানেই অপেক্ষা করছি হ্যাঁ ঠিক আছে ম্যাডাম তাহলে রাখছি হ্যাঁ